হ্যালো এটা কি ফুল দোকান কী ফুল পাওয়া যায় গাঁদা ফুল কি আছে কত করে কিলো আমার কুড়ি কিলো লাগবে ওটা চল্লিশ করা যাবে না আপনি যদি চল্লিশ করে নেন তাহলে আমি কুড়ি কিলো নেব দেখুন ওই তো বলছি কুড়ি কিলো নেব চল্লিশ করে হবে দেখুন আমার সামনের সপ্তাহে বৃহস্পতিবার লাগবে ওই সকাল আটটায়